সাঁতার কাটার সময় আমি অনেকভাবে আমি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমি আসলে সাঁতার কাটতে তো খুব ভালোবাসি এবং যেখানে সেখানে যেখানেই জল দেখি সেখানেই আমার সাঁতার কাটতে মানে জলে নামতে ইচ্ছে হয় এবং জলে নামতে ইচ্ছে হয় কারণ এটাই যে আমি সাঁতার কাটতে জানি সাধারণ মানুষের জলে নামতে ইচ্ছে হয় না অতটাও যারা সাঁতার জানে না তো আমি ধরুন এই সমুদ্রে ঘুরতে গেলাম সমুদ্রে ঘোরার সময় আমি জলে ধরুন নেমে যাই বঙ্গোপসাগরের একেবারে সবাইই সমুদ্রে ঘুরতে গিয়ে জলে নামে কিন্তু আমি অনেক গভীরে চলে যাই মানে সাঁতার কাটতে কাটতে অনেক গভীরে চলে যাই এবং এক একসময় যখন জোয়ার আসে তখন তো মানে ভয়ংকর জোয়ার আসে এবং এই ঢেউগুলো অনেক সাংঘাতিক হয় মানে সেটাই আমরা সাধারণত সাঁতার কোথায় কাটি সুইমিং পুলে এবং সুইমিং পুল আর সমুদ্রের জোয়ার আসার ঢেউ এক একদমই নয় মানে এটা অনেক মানে কী বলব বিপজ্জনক বিপজ্জনক এবং এটার আমি সবসময় সম্মুখীন হই এবং আমি চ্যালেঞ্জ নিই যে আমি এই ঢেউগুলো পার করব এবং এটাই বলতে পারেন আমার মানে কাজ শখ আমার এটা ভালো লাগে